আমরা পুরুলিয়া জেলায় মূলত যেসব পরিবহন দেখতে পাই যেমন বাস টোটো অটো তাছাড়াও আমরা কিছু লক্ষ্য করা যায় যেমন আমাদের এখানে সাইকেল চলে আবার মোটর সাইকেল চলে আবার কেউ কেউ ট্রেকারে চেপেও যাতায়াত করে যাদের আসতে এখান থেকে ধরুন কোনও গ্রামের থেকে আসছে তারা আবার সেই ট্রেকারে করে আসছে আবার কেউ কখনও ই রিক্সা যেটা আমরা বলে থাকি ই রিক্সার সেই ই রিক্সার মাধ্যমেও যাতায়াত করে থাকে আমরা মূলত টাউনে যেগুলো দেখতে পাই যেমন এখানে মোটর সাইকেল সাইকেল তারপর টোটো তারপর অটো তাছাড়াও আমাদের এখানে বেশ কিছু যেসব গাড়িগুলো দেখা যায় চাষ বাসের ক্ষেত্রে চাষাবাদের ক্ষেত্রে যেসব গাড়িগুলো দেখা যায় যেমন ট্রাক্টর তারপর আপনার ধরুন এখনও যেসব জিনিস আমরা দেখতে পাই সেগুলো হল গরুতে টানা লাঙ্গল এসব জিনিস আমরা মূলত দেখে থাকি এখানে